আমার প্রোজেক্ট বা কোনো কাজ যখন কেউ কমপ্লিট করে দেয় বা কেউ যখন আমাকে হেল্প করে তখন একটা মানে আলাদা একটা মজা বা আলাদা একটা ফিলিংস হয় যে কেউ আমাকে করে দেয়